ই সেবা নিয়ে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো কেন না ই সেবার মাধ্যমে যদি কোথাও কোনো কিছু আমার বায়োডেটা পাঠানো হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা আমি ই সেবার মাধ্যমে জানতে পারি কোনো কিছু যদি কোথাও চাকরির ইন্টারভিউ বা কোনো সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে ই সেবা এখন অনেক উন্নত তো সেই কারণে আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সব কিছু জানতে পারি দেখতেও পারি এবং আমাদের কাছে সেই খবরটা তাড়াতাড়ি পৌঁছে যায় যেটা আগে হতো না তো এই ই সেবাটা আগের থেকে এখন প্রতিটা মানুষের জীবনে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে আগের তুলনায় মানুষ এখন ই সেবার মাধ্যমে ইন্টারনেট বলুন বা মানে মেলের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো মানুষ সব কিছু অনায়াসে করে দিতে পারে এবং সব কিছুই এগিয়ে